আগে এতো অত্যাধুনিক ল্যাপটপ মোবাইল ছিলো না বাচ্চারা বা বড়োরা বয়স্করা যারাই কোনো কিছুক লিখতেন তারা কিন্তু আগে কাগজে কলমেই লিখতে লিখতে হতো যে কোনো কাজ সেটা মুখস্ত করা হয়েও লেখা বই দেখে লেখা বা কোনো জিনিস হিসাব রাখা যে কোনো কাজ কিন্তু কাগজ কলমেই করতে হতো এখন কিন্তু অত্যাধুনিক এবং উন্নতির কারণে মানুষ এখন কাগজ কলমের ব্যবহার প্রায় ভুলেই গিয়েছেতারা কিন্তু এখন ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে বা ফোনে তারা কিন্তু এখন লেখাপড়া হিসাব রাখা যাবতীয় লেখার জিনিসও টাইপ করে অন্তত লিখে বার কোর লিখে নেয় যেটা কিন্তু খুব সহজে হয়ে যায় তার ফলে এখন বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেরই একটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তারা কিন্তু কাগজ কলমে লেখা প্রায় ভুলেই গিয়েছে যে এতো মোবাইল দেখে দেখে তারা টাইপ করে করে অভ্যস্ত সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তারা কিন্তু আর কাগজ কলমে লিখতে পারছে না সম্প্রতি কয়েক বছরে কিন্তু লেখারও পরিবর্তন ঘটছে আগে যেমন মানুষের হাতে লেখা খুব সুন্দর ছিলো তারা খুব সহজে সুন্দর করে কাগজে কলমে গল্প বই চিঠি লিখতো এখন কিন্তু সেসব জিনিস প্রায় উঠেই গিয়েছে এখন কেউ বাইরে থাকলে তাদের মোবাইলের মাধ্যমে এসএমএস করে তার খোঁজ খবর নেওয়া হতো কিন্তু নেওয়া হয় কিন্তু আগে সেটা ছিলো না আগে ছিলো মানুষকে বাইরে গেলে অনেক দিনের জন্য বাইরে গেছে তখন কিন্তু তাকে কাগজ পেনে চিঠির মাধ্যমে লিখে খবর নেওয়া হতো বা খবর জানানো হতো এখন সেই সব জিনিস উঠেই গেছে যার ফলে হাতে লেখার অনুন্নত ঘটছে হাতে লেখার অক্ষর পরিচয় ভুল হচ্ছে হ্যাঁ বানান ভুল লেখা হচ্ছে কাগজ খাতা কলমের ব্যবহার উঠে গিয়ে এখন মোবাইল বা ল্যাপটপে টাইপের ফলে ছোটো থেকে বাচ্চারা এখন মোবাইল বা ল্যাপটপের মাধ্যমেই লেখাপড়া করতে শেখার চেষ্টা করছে আকে যেরকম পরীক্ষাতে হ্যাঁ কাগজ কলমে লিখতে হতো এখন কাগজ কলমে লেখা আছে ঠিকই কিন্তু মোবাইল বা ল্যাপটপে ল্যাপটপে বসে কিন্তু পরীক্ষারও সুযোগ সুবিধা এখন বাচ্চারাও পাচ্ছে বা বড়োরাও পাচ্ছে অনলাইনের মাধ্যমে যার ফলে কিন্তু এখন কাগজ কলমে লেখা প্রায় উঠেই গিয়েছে কিন্তু কিছু কিছু পরীক্ষা আছে যেগুলো কাগজ বা পেনের মাধ্যমেই লিখতে হয় সেগুলো অনলাইনে বা অফলাইনে হয় না তখন কিন্তু বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এখন মানুষ ছোটো থেকেই বাচ্চাদের মোবাইল এবং ল্যাপটপ দিয়ে অনলাইন ক্লাস অনলাইনে লেখা অনলাইন সব কিছু ব্যবস্থা করছে আগে কিন্তু এটা ছিলো না আগে কাগজ পেনে করেই কিন্তু লেখাপড়া শেখানো হতো